পশ্চিমবাংলায় বাংলা ভাষা আমাদের এখানে মাতৃভাষা এই মাতৃভাষা সবাই বাংলাকে বাংলা ভাষা বলে অনেকে বলে যে বাংলার চেয়ে ইংরেজি বা হিন্দি এইসব পড়লে বাইরে গেলে নাকি সুবিধা বাংলা ভাষা বাইরে কিছু নয় সেটা ভুল কিন্তু বাংলা যদি ভালো করে বলতে পারা যায় বা ভা ভালো করে শেখা যায় এই বাংলা ভাষার চেয়ে আর সুন্দর ভাষা আর কোন কিছুতেও নেই তো এই বাংলা ভাষাই হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার মাতৃভাষা এই বাংলাকে নিয়েই গর্ব বাংলা যেখানে আমাদের এখানে সব ইস্কুলেতেই বেশি করে বাংলা ভাষাটাই পড়ানো উচিত তো বাংলা থেকে সবকিছু বোঝা যায় যে এই বাংলা মানুষের কতখানি শিক্ষা দিয়ে গেছে যে তাতে করে এই অনেক মানুষই ভাবে যে হিন্দি বা ইংরাজি এইসব ভাষা যদি না জানে বাইরে ডাক্তার দেখাতে যাক যাই যাক কিছু হবে না ওটা ভুল যদি বাংলা জানেন তো যারা ইংরেজি জানে তারা বাংলা ভাষাটাকে বুঝতে পারে যে এই কি বলছে পাশাপাশি কিন্তু বাংলা জানলেও সব জায়গায় বাংলা চলবে বাংলা কোনোদিন পিছিয়ে পড়বে না